সাধারণত এখানে সবার বাড়িতে রোজকার খাবার ভাতের সাথে আলুপোস্ত ডাল এইগুলো রোজকার খাবার এই এলাকার জন্য আর এখানে যে পর্যটকরা আসে অনেক পর্যটক হয়ত বাইরে থেকে আসে যারা এই আলুপোস্ত ডাল সম্বন্ধে জানে না তারা এইগুলো চেষ্টা করতে পারে খুব সহজে এই রান্নাটা করা যায় এবং খুবই সুস্বাদু খাবার যেটা সবারই বাঙালির সুস্বাদু খাবার এটা সবাই খেতে পছন্দ করে এবং বাইরে থেকে যে বিদেশিরা ঘুরতে আসে পর্যটক হিসাবে তারা এই খাবারটা সাধারণভাবে চেষ্টা করে দেখতে পারে খেতে অবশ্যই তাদের ভালো লাগবে এবং এখানে আমাদের এখানে অনেক রেস্টুরেন্ট আছে অনেক দোকান আছে যেমন রুচিতম স্বাদবাহার এবেলা ওবেলা ওখানে সাধারণভাবে অনেক কিছু রান্না করা হয় বিরিয়ানি মোঘলাই পরোটা চাউমিন মোমো ফ্রায়েড রাইস চিলি চিকেন অনেক কিছু খাবার করা হয় এখানে অনেক কিছু এরকম স্টল করে যার জন্য পর্যটকরা হিসেবেও যখন আসে তাদের অনেক সুবিধে হয় এইসব স্টলগুলো থাকার কারণে